আমি যখন কোনও লেখা লিখি তার জন্য বিশেষভাবে কোনও সময় নেই মনের মধ্যে যেকোনও সময়ে হঠাৎ করেই ভাবনা চলে এলে লিখতে বসি এবং লেখার কৌশল বলতে সেধরনের কোনও কৌশল বিশেষ রয়েছে কি না তা পাঠকমহল বিশেষ করে বলতে পারবেন এবং আমার লেখার মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে সেটা হচ্ছে সমাজ এবং আবেগ